বছরের পর ঝাড়গ্রাম জেলার অনেক কিছু ধরনের পরিবর্তিত হয়েছে বিশেষ করে অর্থনীতির বা অবকাঠামোর প্রেক্ষিত পরিপ্রেক্ষিতে এবং ব্যাপকভাবে এটা পরিবর্তন হয়ে এসেছে এখানে ব বসবাসকারী মানুষজন অন এখানে বসবাসকারী মানুষজন যে জীবিকাগুলোকে বেছে নিয়েছে হ্যাঁ সেটা হচ্ছে খাদ্য পানীয় ও ধাতু শক্তি ও বিদ্যুৎ শক্তি এখানে মানুষগুলো জীবনকে প্রভাবিত করেছে খুব বন জঙ্গল ও গ্রামের মধ্য দিয়ে এ বন জঙ্গলের মধ্যে দিয়ে গ্ সবুজ গাছের আড়ালে তারা থাকতে পছন্দ করে তারা থাকে এবং সেখানে বসবাসকারী মানুষগুলোর এই যেমন ছোটোখাটো দোকান নিয়ে বসে তারা তারা র্ রা সাম মানে দিন দুবেলা উপার্জন করে খায় সব কিছু উন উ উৎ মানে উন্নতি করে এবং অর্থনৈতিক উন্নয়ন বলতে গেলে তেমন খুব বেশি নয় তবে পর্যটকরা যখন আসে তখন হয়তো ও তাদের উন্নয়নটা একটু বেশিই হয় সেখানে বিদ্যুৎটা খুব ভালোও নয় আবার খুব খারাপও নয় তাছাড়া এরকম সব কিছু বাসিন্দাদের উপর প্রভাব ফেলে সামাজিক দিক থেকে এখন একটু সরকার উন্নত করেছে অনেকটাই অনেক গ্রাম তো তবুও উন্নত করেছে সরকার এর বছরের পর এইভাবেই পরিবর্তন হয়ে আসছে